ভালো আছি তুই হ্যাঁ রে তুই তো ফোনই করিস না এখন এত ব্যস্ত হ্যাঁ সে তো ঠিক বল কি জন্য ফোন করলি আচ্ছা কবে আচ্ছা কোথায় যাচ্ছিস হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আমার তো গ্রাম খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ রে একদম একদম হ্যাঁ আর এখন তো আমের মুকুল খুব বেরিয়েছে শুনছি সব জায়গায় তো খুব বেশি আম ধরেছে তাহলে তো খুব ভালো ডেলিই পাড়তে চলে যাবো হ্যাঁ আরে থাম রে এবার তো মুখে জল চলে আসছে তাহলে পুরো জমে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু তুই গাছে চড়তে পারিস আম পারবি কি করে আমি কিন্তু পারি না পড়ে গেলে কি হবে আচ্ছা ঠিক আছে তুই থাকলে সব পেরে যাবো সেটাই আর তারপরে বিকেলবেলায় কিন্তু একসঙ্গে ঘুরতে যাবো ও আচ্ছা হ্যাঁ শুনেছি আমি ওইখানে ওইটা তো খুব বিখ্যাত মেলা তাই না হ্যাঁ তাহলে আমি মা বাবার কাছে পারমিশনটা নিয়েই নিই বল আচ্ছা ঠিক আছে তাহলে একদম রেডি থাক আম খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এইখানে তো এখন আম পাওয়াই যাচ্ছে না সবগুলো কেমন ছাড় দেওয়া গাছের আম তো নেইই ওটা হাতে নিলেই বোঝা যায় যে না আম ধরেছি এখানের আমের তো কোনো গন্ধই নেই তাহলে কতদিনের জন্য যাচ্ছি আচ্ছা তাহলে এখন তো সবকিছুর ছুটি পড়ে গেছে কোনো অসুবিধাও হবে না হ্যাঁ খুব ভালো করেছিস রে বলে আমার গ্রাম দেখার প্রচণ্ড ইচ্ছে ছিলো তাহলে রবিবার দিন দেখা হবে তাই তো ঠিক আছে চল তাহলে রাখি হ্যাঁ ঠিক আছে